আমাদের এখানে মোটামুটি সারা দিনে চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে না এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্ন রকমভাবে প্রভাব খুব প্রভাব ফেলে আমার জীবনে যেমন শীতকালে এর প্রভাব খুবই কম কিন্তু বর্ষাকাল এবং গ্রীষ্মকালে আমার উপর আমি এই বিদ্যুৎ চলে গেলে আমার খুবই সমস্যা হয় আমি সেটা বারংবার দেখেছি